হ্যালো নমস্কার দিদি ভালো আছেন আচ্ছা আচ্ছা বলছি

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এটা নিয়ে আমি মাথায় আছে আমার আমি যেহেতু আমি একটু ইয়ে আমি বলেছি আমি প্রধান সাহেবের সঙ্গেও আলোচনা করেছি এবং বি ডি ও সাহেবের সঙ্গেও আলোচনা করেছি কালই ওটা হয়ে যাবে টয়লেটটাও হয়ে যাবে আর স্যানিটাইজারটা আমাদের ভি আই পি আর দে আলোচনা হয়েছে ভিআরপিদের সঙ্গে ওরা স্যানিটাইজার করে দেবেন ঠিক আছে হ্যাঁ একটু দিলে ভালো তো হয় আপনাদের যে সমস্যা সে সমস্যাটা জানিয়ে লেখেন লিখে একটু কয়েকজন মায়েদের বধূদের সই করিয়ে নিয়ে আপনি আমার কাছে দিয়ে যাবেন হুম তারপর আমি সেটা প্রধান সাহেব কাছে সই করিয়ে নিয়ে বি ডি ও সাহেবের কাছে জমা দিয়ে দেবো ঠিক আছে মশার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ ওটা ওটা স্প্রে স্প্রে করবে ওটা বলা আছে খুব তাড়াতাড়ি আসবেন ওনারা কোন স্প্রে করতে আসবেন মশার জন্য ঠিক আছে থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যাঁ